আমি যেখানে বসবাস করি তার কাছাকাছি ছোটো ছোটো বনভূমি অনেকগুলি রয়েছে সাধারণত আমাদের আশেপাশে কোনো ধরনের মরুভূমি লক্ষ করতে পারি না এবং জলাভূমি যথেষ্ট পরিমাণ রয়েছে আমাদের আশেপাশে এই জলাভূমিগুলি অত্যন্ত সৌন্দর্যপূর্ণময় এবং মাধুর্যপূর্ণময় সেগুলি সবসময় জনগণের কাছে অ্যাকসেসযোগ্য জনগণ এগুলির কাছাকাছি এসে অনেক আনন্দ উপভোগ করে এবং খুবই আনন্দ লাভ করে এই সমস্ত জায়গাগুলি অত্যন্ত মনোরম এবং সৌন্দর্যপূর্ণ তাই সকলেই এসমস্ত জায়গাগুলিতে আসতে যথেষ্ট ভালোবেসে থাকেন এবং তারা এসে এই সমস্ত জায়গাগুলিতে আনন্দ উপভোগ করে এই জায়গাগুলি জনগণের কাছে পুরোপুরি অ্যাকসেসযোগ্য সেখানে বিভিন্ন ধরনের আমরা প্রাণী ও পাখি গাছপালা দেখতে পাই যেমন আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন পাখিরা আসে যেগুলিকে সাধারণত পরিযায়ী পাখি বলা হয় শীতের সময় সেসমস্ত পরিযায়ী পাখিরা আমাদের এই সমস্ত জায়গাগুলিতে আসে এবং শীত কাটিয়ে চলে যায় তখন আমরা এই সময় দেখতে পাই নিত্য নতুন পাখি নতুন নতুন পাখির আওয়াজ শুনতে পাই এই সমস্ত পাখিগুলি অত্যন্ত সৌন্দর্য হয় পূর্ণময় হয়ে থাকে যা আমাদের সকলের মনকে আকৃষ্ট করে তোলে তাছাড়া বিভিন্ন প্রাণী আমরা দেখতে পাই ছোটো ছোটো এই বনভূমিগুলিতে যেমন শেয়াল খরগোশ এই সমস্ত প্রাণীগুলি তাছাড়া বিভিন্ন ধরনের গাছ এই জঙ্গলগুলিতে পাওয়া যায় যেমন কামরাঙার গাছ অথবা রস বাদাম এই জাতীয় ফলের গাছগুলি আমরা এই বনভূমিতে পেয়ে থাকি তাই এই ফলের সময়ে অনেক ব্যক্তিরাই আসেন এই সমস্ত গাছগুলি থেকে ফল তোলার জন্য এবং এই ফলগুলি তারা বাড়িতে নিয়ে গিয়ে খুবই আনন্দের সাথে গ্রহণ করে যা সকলের মনকে খুবই তৃপ্তি দেয় এবং এর ফলগুলি বনজ হওয়ার কারণে অত্যন্ত সুস্বাদু এবং রসালো হয়ে থাকে যা সকলের মনকে প্রলুব্ধ করে খাওয়ার জন্য এই ফলগুলি খেতে সকলেই খুবই ভালোবেসে থাকেন